আমাকে যেই ব্যাগটি রয়েছে সেটা আমি আসলে এখানের স্কাইব্যাগ শোরুম থেকে কিনেছি ব্যাগটি খুবই ভালো এই বারো দিন হল আমি ব্যাগটি কিনেছি যেটা আমি ব্যবহার করছি কিছুদিন আগে এখানে বৃষ্টি হয়েছিলো এবং বৃষ্টিতে আমি ব্যাগটি পিঠে বয়ে নিয়ে আসছিলাম কিন্তু ওই ব্যাগটি ওয়াটারপ্রুফ ছিল কিন্তু অনেক ব্যাগ ওয়াটারপ্রুফ হওয়ার পরও ভিজে যায় কিন্তু এই ব্যাগটিতে আমার আমার বই খাতাতে বিন্দু মাত্র জল ঢোকেনি এবং ভেজেনি এছাড়াও এই ব্যাগে ল্যাপটপ রাখার জায়গা দিয়েছে দুটো বড়ো বড়ো চেন দিয়েছে এবং একটি আর একটি সুবিধা হল ল্যাপটপের সঙ্গে এখানে ডেটা কেবিল রাখারও জায়গা দিয়েছে যার জন্য এই ব্যাগটি খুবই ভালো এবং আমি এটাকে খুব মানে ভালো করে ইউজ করছি ব্যবহার করছি এবং এটার এটার ওপরে আমার অভিজ্ঞতা খুব মানে ভালোই বলতে পারেন